হ্যাঁ বলছি দাদা যাবেন বোলপুরের দিকে হ্যাঁ বলছি ঐ একটু ভালো কাঁথা টাথা কোথায় পাওয়া যায় বলতে পারেন আচ্ছা তাহলে একটুখানি চলুন আমাকে নিয়ে ওখানটা বাজারটা একটুখানি দেখি যেখানে ভাল পাওয়া যাবে সে নিয়ে চলবেন আচ্ছা ওখানে আর কী কী পাওয়া যায় আচ্ছা তা দাম টামগুলো কি একটু কম আছে না বেশি আচ্ছা আচ্ছা তাহলে আপনি ঐ দোকানগুলো নিয়ে চলুন আর একটুখানি সঙ্গে থাকবেন কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ তাহলে চলুন আমরা ওখানে গিয়ে দোকানগুলো আগে দেখি কী কী ভ্যারাইটিজের মাল ওরা রাখে দেখে তারপরে কথা বলব আর বলছি ওখানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে না আচ্ছা তাহলে চলুন তাহলে ওখানে যাই হ্যাঁ তাহলে স্টার্ট করুন হ্যাঁ চলুন